হ্যালো দাদা আপনি কোথায় আছেন আমি আপনাকে বুক করেছিলাম ক্যাব বুক করেছিলাম পাতিখালি থেকে জীবনতলা যাওয়ার জন্য আমি আপনাকে দেখতে পাচ্ছি না আমি এই পাতিখালি পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছি আপনি এখানে চলে আসুন